হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ফুলবলা থেকে বলছি বলুন

হ্যাঁ হ্যাঁ আমাদের এখন তো শীতের সময়ে সবই ফুল এখন অ্যাভেলেবেল আছে কটা গোলাপ লাগবে বললেন ও কি রঙের সাদা না হলুদ লাল কি রঙে নেবেন গোলাপি দাদা গোলাপের রেটটা একটু বেশি পড়ে যাবে আপনি আপনি যদি লাল নিতে চান মোটামুটি ছ সাত টাকায় পেয়ে যাবেন আর যদি আপনি গোলাপিটায় নেন তাহলে দশ টাকা রেট পড়ে যাবে আর আপনি যে না দাদা ওইটা তো সম্ভব না কারণ গোলাপ ফ গোলাপি কালারের ডিমান্ডটা একটু বেশি আর এটা তো সব সময় পাওয়া যায় না তার জন্যে আর কি ডিমান্ডটা বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যখন পনেরো পিস নিবেন বলছেন তা দেখতে হবে তালে আপনি দোকানে আসুন আর গাঁদা ফুল কটা মালা লাগবে পনেরোটার মতো আচ্ছা গ্যাঁদা ফুলের মালা মোটামুটি আপনার দশ টাকা করে মালা পরে যাবে তাহলে পনেরোটার মধ্যে হচ্ছে আপনার দেড়শো টাকা হচ্ছে আর এদিকে আপনার দশ টাকা করে যদি ফুল হয় পনেরোটার নেন তাহলে সে দেড়শো টাকাই আর কি হিসাবে ধরলাম ঠিক আছে আপনি দোকান আসুন তারপরে আপনার সাথে আলোচনা করবো আপনি অ্যাডভান্স করে যাবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে